সময় সুযোগ পেলে ছোটোবেলার থেকেই বাবার সাথে বাগানের কাজে হাত দিতাম এবং বিভিন্ন ধরণের বাগানে ফুলগাছ এবং সবজি আর বড়ো ফলেরও গাছ কিছু লাগিয়েছিলেন বাবা সেগুলো আজ অনেক বড়ো আকার ধারণ করেছে এবং বিশেষ করে বছরের একবার করে ফলগুলো যখন পাই খুব আনন্দিত হয় আমার বাগানের মধ্যে আম গাছ বেল গাছ কুল গাছ এসবগুলো আছে এবং প্রতি বছরই একবার করে ফল পাওয়া যায় এবং বাড়িতে অনেক ছোটো টবে গাছপালা লাগিয়েছি বিশেষ করে জবা গাছ গোলাপ গাছ এগুলো তো আছেই এবং সময়ের সাথে সাথে বিভিন্ন সিজন ফ্লাওয়ার যেটা বলে সেই সিজন ফ্লাওয়ারগুলো লাগানো হয় এবং নিয়মিত জল ও সার দেওয়া হয় এবং আমাদের মনে অনেকরকম দুঃখ বেদনা যখন থাকে এই গাছগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে সেই দুঃখ বেদনাগুলো ভুলে যাই এবং প্রত্যেকের উচিত যে সুযোগ সময় করে একটু গার্ডেনিং করা উচিত